আমার সম্প্রদায়ের সংস্কৃতিতে ছেলেদের ক্ষেত্রে জন্মদিন এবং বিয়ে ছাড়া অন্যান্য যেসব সামাজিক অনুষ্ঠানের আচার দেখা যায় তার মধ্যে একটি সম্পর্কে আমি বলতে পারি যেটা হল পৈতে বা উপনয়ন হ্যাঁ এটা সম্প্রদায়ের সব ছেলেদের ক্ষেত্রেই প্রযোজ্য নয় এটা শুধু ব্রাহ্মণদের ক্ষেত্রেই প্রযোজ্য এগারো বা তেরো ও বছর বয়সে যে পৈতে দেওয়া হয় এই সময় তো তাদের নেড়া করা হয় হচ্ছে নেড়া করে পৈতের সময় নেড়া হতে হয় আর হচ্ছে এই বয়সে এর পর থেকেই তারা ব্রাহ্মণ হিসাবে পুজো করতে পারে এই সম্পর্কেই আমি জানি